হ্যাঁ বলুন বলুন এইট নাইন জিরো এটা কবে হয়েছিলো দাদা আচ্ছা আচ্ছা ওটা ওটা কি আপনার ও ওই মালটা কি বেহালাতে গেছিলো কি আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন বলুন পাঁচটা ডাল মানে হচ্ছে আপনার কতো কতো কেজি বস্তা হ্যাঁ প্রত্যেকটায় পঞ্চাশ কেজির বস্তা কি তা টোটাল কতো হচ্ছে আপনার দশটা তার মানে হচ্ছে ওই পাঁচশো কেজি পাঁচশো কেজি এভাবে মাল দেখলে তো আপনার দাম বেশি পড়ে যাবে আপনারা ছোটো গাড়ি এখন অ্যাভেলেবেল নেই তারা সব পঞ্চাশ ফুটের গাড়ি যে তিরিশ ফুটের কোনো গাড়ি নেই দাদা আমার কাছে আপনার খরচা বেশি পড়ে যাবে আপনার যেটা লেগেছিলো ওটাই লাগবে এবার আপনার যেহেতু মালটা কম আছে আপনার পোষাবে না আপনার যদি মালটা আর একটু বেশি থাকতো তালে ভালো পুষিয়ে যেতো আপনার আপনার আপনি বড়ো গাড়ির ক্যাপাসিটি তো অনেক না তা বড়ো গাড়ির ছোটো গাড়ির তেল তো আমার একই খাবে আপনি আপনি দেবেন না না সে তো গিয়ে দাদা এখন একদমই নেই ছোটো গাড়ি আপনি দেখুন না আর একটা ট্র্যাভেলের নাম্বার আছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি হ্যাঁ না না হুম হ্যাঁ হ্যাঁ না আপনি আমি পাঠিয়ে দিচ্ছি আপনি দেখুন আমাকে তো অ্যাভেলেভেল আপনার পরের সপ্তাহ আপনি বললে ওই আপনি পেয়ে যাবেন পরের সপ্তাহটা না না ঠিক আছে ঠিক আছে আমি নাম্বার দিয়েছি আপনি কথা বলে নিন